খামারে বা বাড়িতে কাজ করার সময় আমি নিজে নিজেকে এন্টারটেন করার জন্য কখনও নিজের ছোটো ভাই বা কখনও নিজের ছোটো বোনের সাথে গল্প করি তো কখনও কাজ করতে করতে কোনো গান শুনি কখনও কখনও ছোটো বোন আমাকে কখনও গান শোনায় কখনও কখনও বা রেডিওতে গান চালিয়ে নাচতে নাচতে কাজ করি বা কখনও রেডিওতে বা টিভিতে কোনো গল্প শুনতে শুনতে কোনো কাজ করে থাকি অন্যান্য অনেক রকমভাবে নিজেকে এন্টারটেন করি কখনও কোনো নতুন সিনেমা আসবার খবর শুনি সেটা দেখে যে মনে খুশি লাগে বা কখনও অন্য কোনো কারোর কথা শুনে খুবই দু খুশি লাগে কাজ করার সময় অনেক মানুষই অনেকরকম লোকগান গায় বিশেষ করে যখন অনেকজন থাকি তখন যে যার নিজেদের পছন্দের গায়ক গায়িকাদের সঙ্গে তাদের নি তাদের গান করে বসে নিজের মুখে মুখে